আমি আসানসোলে গোবিন্দ স্টোর কে একটা ডাস্টবিন কিনেছিলাম সেই ডাস্টবিনটা খুব সুন্দর সেই ডাস্টবিনটা আমাদের ঘরে আসা বন্ধুরা দেখে সেই ডাস্টবিনটা কিনতে চাই অনেক সুন্দর তাই ওটা ওরা কিনতে চাই